আমার মাতৃভাষা বাংলা কিন্তু আমি স্নাতককোত্তর অব্দি আমি যেসব বাংলা ভাষা পেয়েছি সেটা যেটা সাধারণ বাংলা ভাষা সেই বাংলা ভাষায় পড়াশুনা করেছি আর স্নাতকোত্তর করতে আমদের তো ই ইংরেজির ব্যবহার করা হয় স্নাতক এবং স্নাতকোত্তরে সেই জন্যে বাংলা ভাষা সম্পর্কে আমার সেই ধরনের তেমন কোনো জ্ঞান নেই তবে আমাদের এইখানে অনেক ধরনেরই বাংলা ভাষা চলে তবে বাংলা ভাষার উপরে আমাদের যদি বলেন যে পুরুলিয়ার ভাষা তাহলে সেই পুরুলিয়ার ভাষা কিছু কিছু জানি যেমন যাবিস নাই কেনে খাবিস নাই কেনে এই ধরনের ভাষা এইখানে ব্যবহার করা হয় আর কিন্তু তা বলে বা বা বাকি আদার অন্য কোনো বাংলা ভাষা সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান নেই